হ্যালো হ্যাঁ বলছি আমি একটু ঘুরতে যাওয়ার জন্য ফোন করেছিলাম আপনি গাড়ি ছাড়ছেন শুনলাম হ্যাঁ তো এইবারে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বেড়াতে তো এইবারে কি অযোধ্যা যাওয়ার জন্যে গাড়ি ছাড়া হচ্ছে না আমি সবার সাথেই যাব আমি অযোধ্যায় যেতে চাই তো তাহলে কীরকম কী ভাড়া কত লাগছে বা কীরকম কতদিন থাকা হবে কীরকম খাবার দেওয়া হবে সেই সম্বন্ধে যদি আপনি একটু বলেন না না আমি আমার ফ্যামিলির সাথেই যাব আচ্ছা কতদিনের জন্য ও আচ্ছা তিনদিনের জন্য আচ্ছা কোথায় কোথায় ঘোরানো হবে আর কীরকম একটু যদি বলেন ও আচ্ছা ঠিক আছে তো আমরা আমাদের ফ্যামিলির পাঁচজন যাব ঠিক আছে তাহলে আমি এটা জানার জন্যই ফোন করেছিলাম তাহলে যে কবে গাড়িটা ছাড়া হবে কবে আচ্ছা ঠিক আছে তো আমি তাহলে আপনাকে কালকে সন্ধ্যের মধ্যে আমি আপনাকে তাহলে ঠিক বলে দেবো আচ্ছা ঠিক আছে তো আমি আপনাকে কালকের সন্ধ্যের মধ্যে জানিয়ে দেবো ঠিক আছে তাহলে রাখছি